হ্যালো কে বলছেন হুম হুম হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাম প্রথমে তো আপনাকে রিচার্জ করতে হবে আপনার ফোনে তো যেই সিমটা আপনি পোর্ট করাতে চাইছেন ওটাতেও রিচার্জ করতে হবে আর আপনি যদি মিনিমাম রিচার্জের পরে মানে রিটার্ন রিচার্জ শেষ হতে তিন দিন বাকি থাকতে হবে তো তখনই আপনি পোর্ট করাতে পারবেন আর আপনি কি জিও থেকে মানে আপনি কীসে মানে পোর্ট করাতে চাইছেন আচ্ছা আচ্ছা ম্যাম তো প্রথমে আপনাকে পোর্ট করাতে হ করার জন্য আপনাকে ও আমার দোকানে আসতে হবে তারপরে হচ্ছে আপনার আধার কার্ড আনতে হবে আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে তো ওখানে তারপরে আপনি ও পোর্ট করাতে পারবেন নাম্বারটা ম্যাম হচ্ছে সকাল দশটা থেকে হচ্ছে আমার একটা অবধি ও খোলা থাকে তো আর এদিকে হচ্ছে আপনি পাঁচটা থেকে রাত নটা অবদি আমার দোকান খোলা থাকে ম্যাম আপনি রিচার্জের উপর নির্ভর করে আপনি নেট পাবেন তো ম্যাম আপনি ছোটো প্ল্যান রিচার্জ প্ল্যান যদি আপনি করেন তো সেরকম নেট আপনাকে দেওয়া হবে আপনি যদি বড়ো প্ল্যান করেন বড়ো রিচার্জ প্ল্যান আপনি মারেন তখন রিচার্জটা তখন আবার বেশি দিন পাবেন ম্যাম তো ম্যাম হচ্ছে আপনি ম্যাম কী বললেন আর একবার বলুন

ম্যাম ভোডার ভোডার গেলে আপনি ডিটেলস আমি আপনাকে এই মুহুর্তে এখন বলতে পারছি না কিন্তু জিওরটা আমি বলতে পারবো ম্যাম তো জিওরটা হচ্ছে আপনি ছোটো রিচার্জ প্ল্যান আছে একশো উননব্বই টাকার একটা রিচার্জ প্ল্যান আছে আপনি হচ্ছে আঠাশ দিন আনলিমিটেড কল পাচ্ছেন আঠাশ দিনের টোটাল আপনি টু জিবি নেট পাচ্ছেন আর একটা আছে একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান আপনি ওটার আঠাশ দিন আঠেরো দিন আনলিমিটেড কল পাবেন আঠেরো দিন দেড় জিবি করে নেট প্রতিদিন ইউস করতে পারবেন ম্যাম আর ডিটেলস জানতে গেলে মাই জিও অ্যাপেতে আপনি গিয়ে ওখানে দেখে নেবেন ম্যাম আপনি আমা হ্যাঁ ম্যাম আপনি সকাল দশটা থেকে বারোটা অবদি দোকান খোলা আছে আপনি চলে আসুন ম্যাম আপনি পাঁচটা থেকে রাত নটার ভিতরে আপনি চলে আসুন ম্যাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ হুম হুম